পশ্চিম মেদিনীপুর জেলায় উপস্বাস্থ্য কেন্দ্রগুলো বা কিংবা স্বাস্থ্য কেন্দ্রে ক্যান্সার বা হৃদ রোগের মতো গুরুতর রোগের চিকিৎসা হয় ঠিকই কিন্তু সেগুলো বিশেষ ভালোভাবে হয় না সেটা অনেক ব্যয়সাপেক্ষ যেটা মানুষের সাধ্যের বাইরে এখানে কাজ চলার মতনই কাজগুলো হয় যেমন ফিজিওথেরাপি ডায়ালিসিস কেমোথেরাপি এগুলো সাময়িকভাবেই হয় আমাদের অসুবিধাও হয় যেহেতু আমাদের আর্থিক স্বচ্ছলতা সেরকম নেই আমাদের বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার মতো স্বচ্ছলতা না থাকার জন্য আমাদেরকে এখানে অনেক পয়সা দিয়ে হলেও এখানেই আমাদেরকে চিকিৎসা করাতে হয় তাই আমাদেরকে বাইরে নিয়ে যেতে হয় কলকাতায় কিংবা আরো বাইরে গেলে অনেক অনেক হাসপাতাল আছে যেখানে বিনা পয়সাতে কেমো দেওয়া হয় ফিজিওথেরাপিও করানো হয় ডায়ালিসিস করানো হয় তার জন্য আমাদেরকে বাইরেই যেতে হয়